পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বা রাজ্য সংস্কৃতির পরিচয় তার মধ্যে হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন এই স্বাধীনতায় আমাদের দেশকে বিভিন্ন মনীষী যেমন ভগত সিং রবীন্দ্রনাথ ঠাকুর কাজি নজরুল ইসলাম তারপর আরও বিভিন্ন মনীষী আমাদের এই দেশকে স্বাধীনতা কো স্বাধীন করেছে তার মধ্যে যার ফলে আমাদের পশ্চিমবঙ্গর একটি রূপ একটি অংশ সেই দেশ ভারতীয় ভারত আজ স্বাধীনতা না পেলে স্বীকৃতি না পেলে আমাদের নারীজাতির অসম্মান যেমন আমাদের বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের নারীদের নিয়ে এমন কি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও আমাদের অনেক কিছু দিয়ে গেছেন এবং আমাদের শিক্ষকতার স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অ আ ক খ বর্ণপরিচয় প্রভৃতি সব কিছু তিনি শিখিয়েছেন তার ফলে তার বই আমরা আজও আজও পঠন পাঠন করি আজও সব কিছু শিখতে পারি